বাইক আমি একা চালাতে পছন্দ করি এবং আমার বন্ধুবান্ধবের সাথেও চালাতে পছন্দ করি তবে বাইক রাইডারদের সাথে সাথে দেখা করার উপায় কী কী আমি ম্যাক্সিমাম টাইম সোলো ট্রিপ করতে পছন্দ করি সেজন্য আমি আমার বাইককে সবসময় প্রস্তুত রাখি এবং আমি আমার নির্দিষ্ট জায়গা আমি যে জায়গা চুজ করি সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং সেই জায়গার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়ি আমি ম্যাক্সিমাম সময় একাই ভ্রমণ করি এবং যখন সোলো ট্রিপ করি প্রত্যেকটা ট্রিপে যে জায়গায় আমি যাই সেখানে আমার মতো আরও অনেক বাইক রাইডার তারা তারাও যায় বাইক নিয়ে তাদের সাথে সেখানে দেখা সাক্ষাৎ হয় এবং সেখানে অনেক ভিডিও করা হয় যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ি এবং আমার সোশ্যাল মিডিয়ায় যেসব পেজ আছে সেখানে আমরা আমি আপলোড করি আর অনেকে আমাদের দেখে উৎসাহিত হয় এবং আমরাও অনেকের ভিডিও দেখে উৎসাহিত হই এই উৎসাহের মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায় যেমন আমরা যখন বিভিন্ন জায়গায় বাইক রাইডিং করি বা সোলো ট্রিপ করি যে দৃশ দৃশ্যগুলো আমরা ক্যামেরার মাধ্যমে বন্দি করে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরি আমাদের ভিডিও অনেকে দেখে এবং তারা প্রথমত সেই জায়গা সম্পর্কে ধারণা পায় এবং বাইক রাইডিংয়ের যে পদ্ধতি সেগুলো আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং সেগুলো যারা শিখবে বলছে বা যারা নতুন করে বেরোবে ভাবছে তারা সেটা থেকে অনুপ্রাণিত হয় এবং অনেক কিছু জানতে পারে যে কীভাবে প্রস্তুতি নেবে তার জন্যে প্রত্যেকটা বিষয়ে আমরা বাইক যখনই বাইক রাইডিং করি বা সোলো ট্রিপ করি তখনই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জিনিস সম্পূর্ণভাবে সঠিকভাবে যাতে বাইরে বেরিয়ে যাতে মানুষের কোনোরকম বাইক রাইডিংয়ে কোনোরকম অসুবিধা না হয় এবং যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা তুলে ধরি এবং সমস্ত রকম রুলস রেগুলেশন সেগুলোকেও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরি যাতে কোনো রকম আইনি সমস্যা না হয় এবং কোনো রকম বিপদে না পড়তে হয় যেহেতু সোলো রাই রাইডটা এই কারণেই অনেকটা সমস্যা হতে পারে কারণ এটা অনেকটা দূরত্ব জার্নি করার জন্যেই বেরোয় যদি সেখানে প্রশাসনিক বা আইনি কোনো সমস্যার সৃষ্টি হয় সে তাহলে সে যাত্রা ভালো হতে পারে না এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য যাতে বাইরে বেরিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই সব সমস সমস্যার সম্মুখীন থেকে নিজেকে এড়ানোর জন্যে যে যে কর্তব্য বা করণীয় সেগুলো আমরা প্রত্যেকটা রাইডের সময় ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরে মানুষকে সচেতন করে দিই এবং এই রাইড রাইডিং আমি যেমন সোলো রাইডিং একা পছন্দ করি এবং কাছাকাছির মধ্যে যদি কোথাও রাইডিং করতে যাই এক দু ঘণ্টা দেড় ঘণ্টার জন্যে তখন বন্ধুবান্ধবদের সঙ্গে যাওয়াটা পছন্দ করি একার থেকে তখনই পছন্দ হয় কিন্তু যখন দূরবর্তী কোথাও কোনো স্থানে বা একদিন এক দিন দুই দিনের যখন সোলো রাইডিংয়ে যাই তখন একা কারণ অনেকের সঙ্গে গেলে অনেক বা এক মানে আমার বাইকে অন্য যদি কেউ যায় অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো সব সমাধান করা সম্ভব হয়ে ওঠে না বা পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া হয়ে ওঠে না সে জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সে জন্য আমি দূরের জন্য একা পছ একা রাইডিং করতে পছন্দ করি এবং কাছাকাছির জন্যে বন্ধুবান্ধবদের নিয়ে রাইডিং করা পছন্দ করি আর যেহেতু দূরের রাইডিংয়ে নিজের জিনিসপত্রও অনেক লাগে নিজের লাগেজ লাগে সেজন্য বাইকে সেক্ষেত্রে জায়গাটা কম হয়ে যায় এবং জায়গাটা কম হয়ে গেলে শুধু নিজের জায়গাটুকুই থাকে আর আদার্স কাউকে বসানোর জায়গা থাকে না তার উপরে আরও একটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে তেল তেলটাও আমাকে সবসময় কাছে রাখতে হয় এই কারণে কাছে রাখতে হয় কারণ এমন এমন জায়গা চলে আসে যেখানে ধারে পাশে কোনো কোনো মানুষজনও থাকে না বা কোনো পেট্রোল পাম্পও থাকে না কোনো কোনো তেলেরও কোনো ব্যবস্থা পাওয়া যায় না সেক্ষেত্রে যদি তেল ফুরিয়ে যায় সেক্ষেত্রে সমস্যা সেই জন্য দূরবর্তী ট্রিপের জন্য আমি সবসময় একাই ট্রিপ করি এবং তেলটা যথেষ্ট পরিমাণে রাখি সেই জন্য বাইকে দ্বিতীয় কোনো মানুষ বসার জায়গাও তেমন থাকে না এই জন্য আমি বাইক রাইডিংটাকে ঘোরার জন্যে এবং দূরবর্তী স্থানে যাওয়ার জন্যে অনেকটা এনজয় করি এবং উপভোগ করি